স্থানীয় খবরের জগৎ বা আউটলেটর একটি স্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এর সাহায্যে আমরা নানা ধরনের ভালো মন্দ সুখ দুঃখ এর খবর আমরা অনায়াসেই পেয়ে থাকি খবর ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের দ্বারা পুরুলিয়া বাজারে পণ্যের প্রচার করা সহজ হয় পুরুলিয়া জেলার স্থানীয় সংবাদপত্র এর মধ্যে এ সংবাদপত্রের নাম হলে প্রথম শ্রেণীর একটি সংবাদপত্র হলো পুরুলিয়া দর্পণ এটি অনেক প্রাচীন একটি সংবাদপত্র এটি সারা জেলাব্যাপী দীর্ঘ দিন ধরে নানা রকম খবর নানা প্রান্তে ছড়িয়ে থাকে এছাড়াও আছে মানভূম সংবাদ দাঁদর আমার পুরুলিয়া ইত্যাদি সাধারণত পুরুলিয়া জেলা হে জেলাবাসী এগুলির উপর স্থানীয় খবরের জন্য অনেকখানি ভরসা করে থাকে তাই এগুলির অবদান আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ